আমি যে বইটি ক্রয় করেছিলাম সেই বইটি আরো ভালো হতে পারত যেখানে আরো ক্ষেত্রটি রয়েছে সংশোধন করার জন্য সেইগুলি হলে আরো ভালো হত